আমার প্রিয় সঙ্গীত শিল্পী হলেন অরিজিৎ সিং তাকে আমার খুবই ভালো লাগে তার কারণ তার গলার স্বর খুবই ভালো তার এক একটা গান খুবই আমাদের সবারই পছন্দের হয় কারণ তার তার গান আমাদের সবার মনে লাগে তার গানের প্রতি একটা আলাদাই স্মৃতি তৈরি হয় বেশ করে তার স্যাড সংগুলো সে অনেকই রোম্যান্টিক সং স্যাড সং এছাড়াও বিভিন্ন ধরনের গান রচরিতা করেন তিনি মানুষ হিসেবেও খুব ভালো তিনি বিভিন্ন জাগায় তিনি বিভিন্ন জাগায় কনসার্ট করতে যান যেমন বিদেশেও চলে যান তারপর তার ভক্তদের কোনো সংখ্যাই হয় না তার বিভিন্ন গানের মধ্যে আমার আপনা বানালে প্রিয়া সেই গানটি খুবই হালো লেগেছে আর তিনি আপাতত এখন মুর্শিদাবাদে থাকেন কিন্তু তিনি একজন বাঙালি ঘরের ছেলে হয়েও তার প্রত্যেকটি গানই খুব ভালো তিনি হিন্দি বাংলা দুটিতেই গান গান গেছেন তিনি গান রচনাও করেছেন লিখেওছেন তারপরে ডিরক্টও করেছেন